আমি গীতা বুক স্টোর থেকে একটা পেন কিনেছিলাম যেটা রাম দোকানটা আছে ওই পেনটা অক্টেন বলে কম্পানির নামক কম্পানি ছিল খুবই ভালো পেন ছিল আর খুবই স্মুথ চলে আর পেনটার রিফিলটাও খুব ভালো সস্তায় পাওয়া যায় তাই জন্য আমাদের মতো ছেলেরা ব্যবহারও করতে পারে আর পেনটা খুব দূরত্ব অবধি চলে